হ্যালো হ্যাঁ ম্যাম আপনি ফোন করেছিলেন বলুন আপনার সমস্যা কি আচ্ছা ম্যাম আপনাদের ওখানে তো গেছিলাম মনে হয় আপ গত সপ্তাহে আপনাদের ওখানে গিয়ে ওইগুলো পরিষ্কার করা হয়েছে তো ঠিক আছে আপনারাও একটু চেষ্টা করুন যে আশেপাশে জল যাতে না জমে মানে আপনারা একটু ময়লা টয়লাগুলো যাতে ড্রেনে না হয় সেদিকে একটু চেষ্টা করুন আপনাদের আমাদের তো লোক যাচ্ছে না আগের সপ্তাহে গেছে এবারও যাবে ঠিক আছে আপনারা বলছেন গিয়ে সেগুলো একটু দেখে আসবে আর স্প্রে করে দিয়ে আসবে অসুবিধা নেই আপনারাও চেষ্টা করুন না আপরাারও আছি সঙ্গে হ্যাঁ আপনি ফোন করেছিলেন কত মানে আপ আমাদের টিম গেছিলো আমিও গেছিলাম মনে হয় আপনাদের ওখানে আচ্ছা ঠিক আছে আপনারাও আশেপাশের লোক নিয়ে একটু চেষ্টা করবেন আমরাও করবো সহযোগিতা নাহলে কি করে হবে বলো একটা পরিবেশের কাজ না ঠিক আছে আপনি বলছেন যাবে অবশ্যই আমার এখান থেকে আপনাদের সমস্যা হলে অবশ্যই কল করবেন আপনাদের উপকারের জন্যই তো আছে হ্যা আচ্ছা আপনারাদের ওখানে কোথায় কোথায় মানে বেশি ড্রেনে ময়লা জল টল বা কোন কোন পুকুরগুলো আছে সেগুলো আপনারা একটু আমাদের টিম গেলে একটু দেখিয়ে দেবেন হ্যাঁ তাহলে তারা সেগুলো পরিষ্কার করে দেবে আর ওই মশা টশাগুলো হবে না আপনার বাড়িতেও জমা জল টলগুলো রাখবেন না হুম আর ড্রেন টেনগুলো একটু পরিষ্কার রাখবেন ঠিক আছে অবশ্যই যাবে অসুবিধা নেই তারা গিয়েও পরিষ্কার করে দিয়ে আসবে সবাই মিলেমিশে কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ম্যাম